গ্রামীণ এলাকায় বিভিন্ন রকমের ব্যবসা করা যায় তার মধ্যে একটি সবথেকে উন্নত ব্যবসার কথা যদি বলি তাহলে সার বীজের ব্যবসা এবং বীজের ব ব্যবসা কারণ গ্রামের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই জড়িত কৃষির সঙ্গে আর চাষবাসের জন্য তাদের বীজ দরকার হয় সেহেতু বীজ ব্যবসা একটা খুব ভালো ব্যবসা এবং এখান থেকে সাফল্য অর্জন করা যেতে পারে এছাড়াও কৃষির জন্য তাদের উন্নত প্রজাতির সার দরকার হয় এবং বিষেরও প্রয়োজন হয় যাতে ধান ফলন বা যেই চাষটা তারা করছে তার ফলন ভালো হয় সেজন্য তারা ওই সব সার বীজ বিষ এসব কেনে এর ফলে সার বীজ বিষ এসবের ব্যবসা খুবই সফলতা নিয়ে আসে এছাড়াও ছোটো ছোটো যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অনেকের ভুসিমাল দোকান থাকে এই সবের ব্যবসাও স্ আমাদের গ্রামীণ এলাকায় বিশাল উন্নতি করে এবং বিশালভাবে প্রভাব ফেলে এছাড়াও সাধারণ মানুষেরা এখন ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েরা বিভিন্ন চকলেট খেতে পছন্দ করে এই সবের ব্যবসা করলেও করা যেতে পারে তাছাড়াও জামা কাপড়ও প্রয়োজন হয় যদি কেউ কম দামি জামা কাপড় নিয়ে এসে রাখে গ্রামীণ এলাকায় তাহলে সেক্ষেত্রে তাদের ব্যবসা ভালো চলবে কারণ গ্রামের মানুষের পক্ষে বেশি দা দামি দামি জামা কাপড় কেনা সম্ভব হয়ে ওঠে না তাই কম দামি জামা কাপড় রাখলে এবং টেকসই জামা কাপড় রাখলে সেক্ষেত্রে তাদের ব্যবসা আরও বেশি বেড়ে উঠবে এছাড়াও অনেক কিছু ব্যবসা হতে পারে যেমন আইসক্রিমের ব্যবসা তাছাড়াও ফুচকা ব্যবসা এসব ব্যবসা হতে পারে কারণ ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েরা এই সব চ টক ঝাল মিষ্টি জিনিস খেতে পছন্দ করে সে তারা বাচ্চা ছেলেরা আইসক্রিম দেখলে তারা খেতে চায় সেক্ষেত্রে কোনো মানুষ যদি আইসক্রিমের ব্যবসা করতে করে সে সেক্ষেত্রে লাভবান হয়ে উঠবে তাছাড়াও ফুচকাও এখনকার মানুষ খেতে পছন্দ করে বাচ্চারা খুব পেছন্দ পছন্দ করে ফুচকা ব্যবসাও করলেও সে সেখানে সফলতা অর্জন করে এবং বেশিরভাগ ক্ষেত্রে অর্ সফলতা অর্জন করে ওই সার বীজ বিষ ওই সবের ব্যবসায় মানুষ বেশি সফলতা অর্জন করে